ঝাড়গ্রাম জেলায় আমাদের এইখানে আকর্ষণ একটি দেখার জিনিস আছে সেটি হচ্ছে রাজার বাড়ি এখানে আগেকার দিনে রাজারা রাজত্ব করতো এবং এই রাজবাড়িতে তারা থাকতো পূর্বপুরুষ ধরে ইংরেজ আমলে ওই রাজার বাড়িটা খুব ভালো দেখতে ওটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে আর এখানে বিভিন্ন পার্ক আছে সেই পার্কগুলোও খুব ভালো দেখতে শিশু উদ্যান এগুলো দেখার জন্য মানুষ আসে